আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে যোগ ব্যায়াম করলাম মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে যোগ ব্যায়াম করলাম ব্যায়ামটা করে খুবই আমি মানে খুব ফল পাচ্ছি ভালো ফল পাচ্ছি যেটা কোনো বলার প্রিন্ট নেই আমি শরীর থেকে খুব সুস্থ আছি শরীরে খুব এনার্জি বেড়েছে আমার ব্যায়ামটি করে আমি এখন আপাতত খুব ভালো আছি ব্যায়াম করার আগে আমি কিছুক্ষণ বসে থাকি বসে খালি পেটে কি জল খাই জল খাওয়ার পর ব্যায়ামটি শুরু করি ব্যায়াম করার পর কিছুক্ষণ আমার খুব মানে টায়ার্ড লাগে শরীরটা তারপরে সারা দিন আমারস্ খুব হ্যাপি দিন কাটে শরীরে এনার্জি থাকে শরীর খুব ভালো থাকে মানে কোনো শরীরে ক্লান্তিভাব থাকে না শরীরে ক্লান্তিভাব পুরো কেটে যায় ব্যায়ামটি করে আমি খুব ভালো থাকি সারা দিন আমার শরীরে এনার্জি ঠিক থাকে